আমি এই পেশাটায় খুব মজা পেয়েছি কারণ এতে খুব মানে মজাদায়ক হচ্ছে ট্র্যাক ইনফর্ম করা আর আমি চাই আমার পরজন্মও এই একই পেশে নিযুক্ত থাকু যাতে তাদের অত্ম মানে সংকটে না পড়তে হয় তারা যেন এই পেশাটাই থেকে এই মাছ বিক্রি করে তারা যেন আরও উন্নতি করতে পারে আরও যেন ভালো জাগায় তারা দাঁড়াতে পারে